হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে বহুদিনের স্বপ্নও বলতে পারেন যেটা হল বিউটিশিয়ান এই পার্লারের কোর্সটি আমার শেখার জন্য খুব ইচ্ছা ও আকাঙ্ক্ষা জাগে কেননা যখন দেখি কেউ কাউকে সাজায় বা আমারও যখন নিজেকে আমি সাজতে যাই তখন মনে হয় যদি আমি এই কোর্সটা করতাম বা আরও পাঁচজনকে শেখাতে পারতাম তাহলে আমার মনের ইচ্ছে বা আকাঙ্ক্ষা দুটোই পূরণ হতো হয়তো আরও যদি ভবিষ্যতে আমি শিখি তাহলে হয়তো আমার এই ইচ্ছেটাও পূরণ হবে এবং মনটাও ভরে উঠবে